আমার এলাকায় যে সকল ধর্মীয় অনুষ্ঠান হয় সেগুলির মধ্যে কয়েকটি হল দুর্গাপূজা কালীপূজা সরস্বতীপূজা দোল উৎসব বা বসন্ত উৎসব সরস্বতী পুজো একদিন হলেও ওই সরস্বতীর পুজোকে কেন্দ্র করে দু থেকে তিনদিন যাবৎ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ওই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় যেমন কবিতা আবৃত্তি নাচ গান বিভিন্ন ধরনের খেলাধূলা ইত্যাদি আর দুর্গাপূজার কথা বলতে গেলে সে তো অনেকটাই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়ে ওঠে আমাদের এখানে দুর্গাপূজার সময় অনেক ধরনের প্যান্ডেল হয় এবং প্রতিমা ঠাকুর হয় প্যান্ডেল এবং প্রতিমা কে কতটা সুন্দর করতে পারে তার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতাও হয় এই প্রতিযোগিতায় যারা সাফল্য অর্জন করে তাদেরকে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয় এবং দুর্গাপুজোর সময় বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয় এবং একে অপরের মধ্যে আনন্দ ভাগ করে নেয়